পশ্চিমবঙ্গে নানান জাতি ও ধর্মের মানুষেরা বসবাস করে যেমন হিন্দু মুসলিম বৌদ্ধ জেন খ্রিশ্চান ইত্যাদি মানুষ এখানে মানুষরা সবাই মিলেমিশে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং একে অপরের পাশে থাকতে ভালোবাসে এবং বিপদে আপদে পাশে থাকে কিন্তু কখনো কারনে বা অকারণে ঝগ ঝগড়া ঝামেলা দ্বন্দ্ব মারামারি কাটাকাটি হয়ে থাকে কিন্তু সেটা খুব বেশি সময়ের জন্য হয় না সাময়িকভাবেই হয়ে থাকে তারপরে আবার সেটা সবকিছু ঠিক হয়ে যায় মিলেমিশে আবার সবাই একসাথে থাকে বাঙালিরা যেমন দুর্গাপূজাতে বিশ্বাসী হিন্দুরা মুসলিমরা সেরকম ঈদে বিশ্বাসী আর বৌদ্ধরা সেরকম তাদের নিজের নিজের দেবতাদের স বিশ্বাসী প্রত্যেকটা মানুষ নিজের নিজের ধর্মকে নিয়ে আলাদাই একটা বিশ্বাস রাখে এবং প্রত্যেকের কাছে ভগবান মানে আলাদাই একটা জিনিস যার কাছে আলাদাই একটা ক্ষমতা রয়েছে